সমাজের বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের বিভিন্নরকম অভিজ্ঞতা হয়েছে যে কোনো প্রদর্শন বলুন বা যে কোনো বৃহৎ আকারের কাজ করতে গেলে একার দ্বারা কোনো কাজ সম্ভব নয় তাই সবাইকে নিয়ে আমাদেরকে কাজটা করতে হয় তাই যে কোনো ভাস্কর্য তৈরি বা বলুন বা সর্বজনীন প্রদর্শন হোক তাতে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে একজন নয় দশজন বিশজন মানুষকে নিয়ে আমাদেরকে সেই কাজ করতে হয় এই মানুষদেরকে নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যে কোনো জিনিস মনে রাখতে হবে যে যে বিভিন্ন ধরণের মানুষ বিভিন্ন রকমের হয় অনেকের মস্তিষ্ক একরকম হতে পারে মানসিকতা একরকম হতে পারে কারও রাগ বেশি কারও রাগ কম কারও চেতনায় অন্য কিছু রয়েছে হয়তো কাজ করা নিয়ে অনেকে খুঁত ধরবে অনেকে খুঁত ধরবে না অনেকে তার ভালোমন্দ বিচার করবে অনেকে তোমাকে তোমার সহযোগিতায় থাকবে কিন্তু আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে হবে যে যেরকমের কাজ জানে যে যতটুকু পারে যার দ্বারা যতটুকু সম্ভব আমাদের উচিৎ তাদেরকে দিয়ে সেইটুকু করানো বা তাদেরকে করিয়ে নেওয়ার একটা যে প্রবণতা সেটাও আমাদের মধ্যে থাকা দরকার তাছাড়া সার্বজনীন প্রদর্শন বা যে কোনো ভাস্কর্য তৈরি কোনোদিন সম্ভব হতে পারে না এর কার্যকারিতা অধরাই রয়ে যাবে যদি আমরা তাদের মধ্যে সামঞ্জস্যতা না বজায় রাখি তাদের মধ্যে তারা কি চাইছে তারা কোন ধরণের কাজ করতে পারে তাদেরকে আমার কাজে আমি কীভাবে ব্যবহার করতে পারি সেইটুকু দক্ষতা আমার নিজস্ব থাকা দরকার যা আমাকে ভাস্কর্য তৈরি এবং এর সঠিক প্রদর্শন করতে সাহায্য করবে ধন্যবাদ